সময়টা ছিল শীতকাল আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে অযোধ্যা পাহাড়ে এবং আমি বাড়িতে না বলে গিয়েছিলাম কারণ আমি বাড়িতে যদি বলে যেতাম তারা রাজি হতো না মানে বাড়ির লোক আমার অযোধ্যা পাহাড়ে যেতে দিত না কারণ আমি এর আগেও অনেকবার বলেছি যে পাহাড়ে যাওয়ার কথা তারা রাজি হয়নি এবং আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি স্বপ্ন ছিল বা ভেবেছিলাম যে আমি অযোধ্যা পাহাড় দেখব পাহাড়ে উঠব তাই আমি বাবা মা বাড়িতে বাবা মাকে না বলে আমি চলে গিয়েছিলাম বন্ধুদের সাথে অযোধ্যা পাহাড়ে এবং সেখানে আমরা তিন দিন ছিলাম এবং এত আনন্দ মানে করেছি বা আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারব না সেখানে আমরা পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠেছি অযোধ্যা পাহাড়ে এবং সেখানে উঠে আমার এত ভালো লেগেছে যে নীচের যে প্রকৃতিটা পুরো মানে পৃথিবীটা পুরো গোল গোলাকার লাগছিল এবং প্রকৃতিটা এত ভালো লাগছিল খুব ভাল লাগছিল এবং ভালো লাগছিল এবং ভয়ও লাগছিল যদি ওখান থেকে পড়ে যাই আর বেঁচে ফেরা ফিরতে পারব না এবং আমরা যে লজটায় ছিলাম মানে অযোধ্যা পাহাড়ের ওখানে সে লজটা অনেক ভাড়া বেশি ছিল কিন্তু সেইখান থেকে পুরো পাহাড়ের যে সূর্যোদয় সূর্য ডোবা ডোবা এবং সূর্য ওঠা সেইগুলো পুরোটাই দেখেছি ভোলার ভোলার মতো দৃশ্য নয় আমি সেইগুলো আমার জীবনে মনে রাখব বা মনে থাকবে আমার সারা জীবন